এখানকার স্থানীয় কিছু খেলাধূলার জন্য মাঠ ও পার্কেরও ব্যবস্থা আছে সেই পার্কে বাচ্চারা রোজ বিকেলবেলা হলে খেলতে যায় আর মাঠেও কিছু কিছু ছেলেরা প্রতিদিন প্রায় সময় ফুটবল নয় ক্রিকেট যা হোক না যা হোক কিছু খেলা নিয়ে থাকে এখানের এই খেলাধূলা এই পরিবেশকে খুব স্বাস্থ্যকর করে তোলে এখানকার পরিবেশ খুবই গাছপালা ও সবুজে ঘেরা এখানকার কিছু কিছু উদ্যান আছে সেখানে অনেক বাচ্চারা যায় নিয়মিত সেখানে গিয়ে বাচ্চারা তাদের মনের আনন্দ প্রকাশ করে এবং বড়রাও কিছুক্ষণ একে অপরের সঙ্গে মিশে গল্প এবং নিজেদের মনের কথা করে এতে মানুষ এবং পরিবেশ দুটোই স্বাস্থ্যকর হয়ে ওঠে এই জন্য ঝাড়গ্রাম জেলার সমস্ত খেলাধূলার জায়গায় খুবই ভালো এবং সেটা পরিবেশকে খুব ভালো একটা স্থান দিয়েছে